বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার জন্য জন্য রাইডারদের দেখা করার কিছু সেরা উপায় আছে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়ে কোথাও রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বন্ধু বান্ধবের সাথে গেলাম দেখা করতে করতে রেস রেস করার পরেই শুরু হয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সেখান থেকেই রাস্তায় মিলিত হয়ে তাদের সাথেই জড়িয়ে গাড়ি চালিয়ে কিছু দূরে যাওয়ার পথেই দেখা হয়ে যায় আর গাড়ি চালাতে চালাতেই অভিজ্ঞতা হয় বাইক এখন সাধারণত সবাই কম বেশি করে জোরে খুব জোরে চালায় খুব আস্তে চালায় রেস করার কোনো প্রয়োজনই আসে না আস্তে আস্তে সাবধানে গাড়ি চালালেই বোঝা যায়

আপনি কি একা বাইক চালানো পছন্দ হ্যাঁ একা আমি বাইক চালানো তো একা পছন্দ করি কারণ হচ্ছে কেউ যদি পিছনে ওঠে বাইক অ্যাক্সিডেন্ট তো সঙ্গে থাকলে যদি তার লেগে যায় এই কারণে একা একা বাইক চালানোটাই আমি বেশি পছন্দ করি এবং যদি কেউ সঙ্গে না থাকে তাহলে বাইকটা স্বাভাবিক চালানো যায় এবং কেউ যদি সঙ্গে থেকে যায় তখন সমস্যা হয়ে যেতে পারে কোনো রকম কোনো কিছু যদি সামনে এসে পড়ে একা একা যতটা স্পিডটা কন্ট্রোল করা যায় অন্য কেউ সঙ্গে থাকলে সেটা কন্ট্রোল করার সম্ভব হয় না এই কারণে সব সময় বাইক একা চালানোই সবথেকে সুবিধা বলে আমি মনে করি আর এখন বর্তমান যা বাইক তো সব একশো সিসির গাড়ি বাদ দিয়ে সব উঠেছে দেড়শো দুশো সিসির বাইক এইসব গাড়িগুলো তো ছোলো চালানোই যায় না কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় রাস্তাঘাটে অন্য অন্য গাড়ি যেভাবে চলাচল করে তাতে চালানো খুব মুশকিল হয়ে যায় ওর মধ্যে দিয়ে দেখেশুনে চালাতে হয় গাড়ি এবং গড়ি আস্তে আস্তে চালালে অতটা এ হয় না কিন্তু লোকজন পিছনে থাকলে কেউ যদি বলে তাড়াহুড়ো করে চালানোর কথা বা সেই সময় কেউ সঙ্গে থাকলে তার সাথে কথা বলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেউ কথা বলতে লক্ষ্যটা তার দিকে থাকতে পারে সামনে দেখে চালানো যেতেই পারে